ল্যাপটপ হল আজকালকার যুগের একটি প্রত্যেকটি মানুষের কাছে একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ইলেক্ট্রনিক্স ডিভাইস এই ল্যাপটপের ওত অনেক ভালো দিক আছে যেমন এই ল্যাপটপের সাহায্যে আমি বাড়িতে বসে যেকোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারব যেকোনো চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারব এছাড়া সিনেমা দেখা গান শোনা তাছাড়াও পড়াশোনা করা যেমন ইউটিউব দেখে ইউটিউব ভিডিও দেখে পড়াশোনা করা এছাড়া কোভিড সিচুয়েশনে কোভিড পরিস্থিতিতে আমরা যখন অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস করার জন্যে ল্যাপটপ অত্যন্ত অপরিহার্য এছাড়া ল্যাপটপ এছ এছাড়া ল্যাপটপ থেকে আমি গান শুনতে পারি ভিডিও গেমস খেলতে পারি ইত্যাদি